কিষকরা যেহেতু মাঠে ঘাটেই থাকে তো তারা ছোটো থেকেই সেসব চাষবাস নিয়েই থাকে সেই ক্ষেত্রে পশু পশু পাখি সম্বন্ধেও তাদের কিছুটা তো জ্ঞান থাকেই তো সেই ক্ষেত্রে তারা বুঝতে পারে যে কোন টাইমে কোন রোগটা হয় বা কোন রোগটার জন্য কি করা উচিত তো সেই অনুযায়ী তারা তাদের সাধ্য মতো যতোটা পারে সেটার চিকিৎসা করার ব্যবস্তা করে এবং যদি তার দের তাদের হাতের বাইরে চলে যায় তো সেই ক্ষেত্রে পশু হাসপাতালে গিয়ে যোগাযোগ করে এবং সেখান থেকে চিকিৎসা করে সেগুলিকে সুস্থ করে এবং নিয়মিত তাদের স্বাস্থ্য পরীক্ষা করা হয় এবং টিকাকরণের যখন সরকার থেকে টিকাকরণের ব্যবস্তা করে তো তখনই পশুদের টিকাকরণ টিকাকরণ করা হয় তো এই সব করেই তারা বুঝতে পারে যে পশুরা এখন ঠিক আছে খারাপ পড়ে নি